পুরুলিয়ার কিছু সাধারণ পেশা বলতে রয়েছে চাষবাস এখানকার বেশিরভাগ মানুষই চাষবাস করে জীবিকা নির্বাহ করে থাকে তাছাড়াও রয়েছে জেলে জেলেরা তারা মাছ ধরে নিজেদের জীবিকা নির্বাহ করে থাকেন এছাড়াও রয়েছে ফল বিক্রেতারা যারা নানা ধরনের ফল আমদানি করে তারা বিক্রি করে থাকে তাছাড়াও বিভিন্ন দোকান যেমন মুদির দোকান জামাকাপড়ের দোকান শাড়ির দোকান এরকম অনেক দোকান থেকে তারা নিজেদের রোজগার করে থাকে এছাড়াও বিভিন্ন ধরনের যান যানবাহনের চালক যেমন অটো চালক রিক্সা চালক টোটো চালক তারা সেই যান চলাচলের মাধ্যমে নিজেদের জীবিকা নির্বাহ করে থাকে তাদের এই তাদের এই রোজগার অর্থনীতিতে এক বিশেষ অবদান রাখে এভাবে তারা অর্থনীতিকে বিভিন্নভাবে সাহায্য করে থাকে এছাড়াও পুরুলিয়া জেলায় গ্রীষ্মকালের দিকে অনেক মানুষ রাস্তার ধারে ধারে আখের রস বিক্রি করে বা পথচারীদের সুবিধার জন্য জল শরবতের ব্যবস্থা করে থাকে ফলে এভাবেও তারা জীবিকা নির্বাহ করে এবং অর্থনীতিতে অবদান রাখে অর্থনীতিকে সাহায্য করে মজবুত করে গড়ে তোলার জন্য পুরুলিয়া জেলার গ্রীষ্মকালে তাপমাত্রা এই মুহূর্তে খুবই বেশি গত কয়েকদিন ধরে পুরুলিয়া জেলায় খুব বেশি পরিমাণে তাপমাত্রা বেড়ে চলেছে যার ফলে মানুষ প্রচণ্ড গরমে কষ্ট পাচ্ছে আর বৃষ্টিপাত এখানে বৃষ্টিপাত মাঝারি ধরনের তবে যেহেতু পুরুলিয়া খরা প্রবণ অঞ্চল তাই এখানে বৃষ্টিপাতের একটু সমস্যায় রয়েছে খুব একটা সময় সময় খুব একটা বেশি বৃষ্টিপাত এখানে হয় না বৃষ্টিপাতের একটি অসুবিধাই হয় তাছাড়া এখানে কাঁসাই নদীর জন্য মানুষের জলের অসুবিধার কাঁসাই নদী শুকিয়ে গেলে মানুষের জলের একটু অসুবিধা হয়